আমার এলাকায় অনেক ধর্মীয় উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম হল মুসলিমদের ঈদ হিন্দুদের দুর্গা পুজো তাছাড়া বিভিন্ন রকম পুজো এবং হিন্দু সম্প্রদায়েরই অনেক আলাদা আলাদা পুজো কালী পুজো শিব পুজো এইসব গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এইসব অনেক পূজা পালিত হয় তাছাড়া এইগুলোতে যখন ঈদের ক্ষেত্রে বলা যেতে পারে ঈদে হিন্দু মুসলিম অনেকে বর্তমান সময়ে একত্রে ভাই ভাইয়ের মতো তারা একে অন্যের ধর্মীয় উৎসব পালন করে তেমনি দুর্গা পুজোতেও তেমনটাই হয় অনেক হিন্দু মুসলিম সবাই একত্রে এইসব উৎসবগুলো তে মিলিত হয় তারা এইসব উৎসবের আনন্দ উপভোগ করেন এছাড়া বিভিন্ন সময়ে বাঙালির অন্য অন্য পুজো বা হিন্দুদেরও অন্যান্য পুজো যেমন কালী পুজো শিব পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এই সমস্ত নানা পুজোতে তারা অনেক আনন্দ করেন এইসব ধর্মীয় উৎসব পালিত করেন তো আমার এলাকায় এই সমস্ত ধর্মীয় উৎসব পালিত হয় এবং আমিও তাতে অংশগ্রহণ করি